পশ্চিমবঙ্গে অনেকগুলি প্রধান খেলা রয়েছে যেগুলি খেলা এবং অনুসরণ করা হয় পশ্চিমবঙ্গে ক্রিকেট হল সব থেকে জনপ্রিয় খেলা রঞ্জি ট্রফিতে বাংলা দল দীর্ঘ দিন ধরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সৌরভ গাঙ্গুলি ইশান্ত শর্মা ঋদ্ধিমান সাহার মতো বিখ্যাত ক্রিকেটাররা এই রাজ্য থেকে এসেছেন ক্রিকেট একাডেমি এবং ক্লাব রাজ্য জুড়ে বিস্তৃত দ্বিতীয় জনপ্রিয় যে খেলাটি রয়েছে সেটি হল ফুটবল কলকাতার ডার্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে খেলা বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ জুনিয়র দলগুলি জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করে সুভাষ ভৌমিক পিকে ব্যানার্জির মতো বিখ্যাত ফুটবলাররা আমাদের এই রাজ্য থেকে এসেছেন টেনিস পশ্চিমবঙ্গে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অনেক বড় বড় খেলোয়াড় টেনিস খেলোয়াড় রয়েছেন যারা পশ্চিমবঙ্গ থেকেই এসেছেন রাজ্যে বেশ কিছু আন্তর্জাতিক মানের টেনিস কোর্টও রয়েছে ব্যাডমিন্টন পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় খেলা পিভি সিন্ধু সানিয়া নেওয়াল এদের মতো বিখ্যাত ব্যাটমিন্টন খেলোয়াড়রা এই রাজ্য থেকে এসেছেন রাজ্যে বেশ কিছু আন্তর্জাতিক মানের ব্যাটমিন্টন স্টেডিয়াম রয়েছে অন্যান্য আরও অনেক খেলা রয়েছে দাবা কবাডি হকি ভলিবল অনেক খেলা পশ্চিমবঙ্গে তবে ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন এই খেলাগুলো সব থেকে বেশি খেলা এবং অনুসরণ করা হয়